হ্যালো শুভ রাখি পূর্ণিমা শুভ রাখি পূর্ণিমা বল কী করছিস তুই ও আচ্ছা শোন না আমি তো যাবো কিছুক্ষণ পরই যাবো রাখিটা পরাতে যাবো তোকে তুই আজকে ব্যস্ত নেই তো ও ঠিক আছে তাহলে শোন না তাহলে একটা বাইরে খাওয়া দাওয়ার প্ল্যান করি

ওই ধর না বেশি দেরি না একটুখানি ওই বিকেল বিকেল কি স বেরোবো একটু পার্কস্ট্রিটে যাবো ভাবছিলাম তাহলে পার্কস্ট্রিটের দিকে যাই একটুখানি বিকাল বিকাল বেরোবো নাহলে অনেক পৌঁছাতেও টাইম লাগবে শুধু তো খাবো না একটু ঘুরবো ফিরবো তারপর খেতে যাবো হ্যাঁ অবশ্যই খরচা তোর ঠিক আছে আমিও কিছু দেবো পুরোপুরি তোর উপর চাপাবো না কি খাবি ভেবেছিস তাও একাটা ভালো দেখে রেস্টুরেন্ট তাহলে একটা সার্চ করে রাখতে হবে হ্যাঁ ভালো ভালো রেস্টুরেন্ট আছে পার্কস্ট্রিটে খারাপ না পার্কস্ট্রিটে ভালো ভালো রেস্টুরেন্ট আছে আমি একবার দেখে নিচ্ছি কি আছে তোকে আমি পাঠিয়ে দিচ্ছি আর একটু তাড়াতাড়িই বেরবো বেশি লেট করিস না কিন্তু তুই যেরকম টাইম সেরকম টাইমেই বেরবি চারটে থেকে পাঁচটার মধ্যে ঠিক আছে তাহলে আমি চলে আসবো দাঁড়া ওই ধর না দ সকাল দশটার মধ্যে ঢুকে যাচ্ছি আমি ঠিক আছে ঠিক আছে তাহলে ওটাই কথা রইলো দশটার মধ্যে আসছি রাখি পরাবো তাপর বিকেলবেলা আমরা বেরচ্ছি তাহলে পার্কস্ট্রিটে খাবার জন্য হুম ঠিক আছে তুই কি করছিস এখন ও আর রাখির দিন কোনো কাজ রাখিস না হ্যাঁ হ্যাঁ কোনো কাজ রাখিস না আজকে আর তাহলে কিন্তু বেরোবো পার্কস্ট্রিটে খেতে হুম ঠিক আছে আমি রাখলাম